হ্যাঁ আমার আমি ভ্রমণ পরিবহনের সময় সবচেয়ে সাধারণ যে মাধ্যমগুলি রয়েছে সে সম্পর্কে হ্যাঁ কিছু স্মরণীয় রয়েছে যেমন আমি কোথাও ঘুরতে গেলে আমি আগে ভাবি যে আমি কী খাব আমি কিন্তু বাড়ি থেকে আমি আবার ভাবি যে এটা যে সেখানে গিয়ে যদি না খাবার পাই সেক্ষেত্রে আমি কিন্তু বাড়ি থেকে সব বার খাবার নিয়েই বেরোই যেখানেই যাই না কেন বাস আমি যখন যাই তখন আমি কিন্তু বাস ভাড়া করে বা মানে যাদের সাথে যাই যে আমি কিন্তু টুরিস্ট বাসে যাই বা আমি কোনো কোনো সময় ওই আমি নিজেও মানে নিজেরা কিছু জন হয়তো দশ বারোজন হল তখন কিন্তু নিজেরা প্রাইভেট গাড়ি ই বুক করেও কিন্তু তখনও যাই তাই তো আমার পরিবহনের সবচেয়ে সাধারণ মাধ্যম এইগুলো এইগুলো নিই স্মরণীয় রয়েছে যেমন একবার আর হয়েছিল যে আমি আমরা সবাই মিলে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু সেখানে আমার একটা বান্ধবী না যাওয়ায় সেখানে আমরা যেতে পারিনি কিন্তু তার পরের বারে যখন আমরা আবার গিয়েছিলাম গিয়েছিলাম তখন দেখি ই যে আমি আমি খাবার নিয়ে গিয়েছিলাম কি সেই খাবার আমরা সবাই আর কেউ খাবার নিয়ে যায়নি আর সেখানে গিয়ে এ কোনো খাবার থাকেনি এবং সেইখানে যে আমার খাবারটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম আমরা দশ জন ছিলাম তো দশ জনের মধ্যে আমার খুবই ভালো লেগেছিল যে আমার খাবারটা আমরা দশ জনে ভাগ করে খেয়েছিলাম আমি সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয়নি এই কেননা আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম বা এই জিনিসটা আমার কাছে স্মরণীয় হয়েই রয়েছে যে সেই দিনের যে মজাটা সেটা আমি ভুলতে পারব না